আমি গিটারের সাথে গান গাইতে পছন্দ করি গিটারের জি মাইনর কর্ড যখন ধরা হয় তখন খুবই সুন্দর রোমান্টিক গান সো শোনা যায় প্রেমের গান শোনা যায় করা যায় গাওয়ানো যায় আর তাছাড়াও আমি গিটারে লোকগীতি বা যেটা ফোক সং বলা হয় বা তো স্যাড সং বা দুঃখের গান গাই বা রোমান্টিক গান গাই প্রেমের গান আবার ভালো লাগে গিটারের যে তাল গিটারের যে সুর সে সুরের সং সাথে সুর মেলাতে খুবই পছন্দ আমার খুবই ভালো লাগে সেই সুরের সাথে সুর মেলাতে